আমাদের মেদিনীপুর জেলার প্রথমেই আসি কৃষিকাজ কারণ বেশিরভাগ মানুষ কৃষিকাজ করতে ভালোবাসে তাদের আসল পেশা হচ্ছে যে কৃষিকাজ এই চারবার চাষবাসের উপরে তাদের নি নির্ভর করে সংসার পড়াশুনা সবকিছু তো কৃষিকাজ ওজন্য বেশিরভাগ মানুষ সরকারি চাকরি পায় না তো কিছু কিছু মানুষ যারা সরকারি চাকরি পায় তারা করে এবং যারা বেসরকারি চাকরি করে এখনকার অনেক শিক্ষিত ব্যক্তিই চাকরি পায় না যার জন্য অনেক টাকা পয়সার ডিমান্ড করে কিন্তু যেগুলো আমাদের সাধ্যের বাইরে যেগুলো আমরা দিতে পারি না তো আমরা এত পয়সা কোথায় পাব তো আর পয়সা দিয়েও যে চাকরি হবে তার কোনও নির্ভরতা নেই যে চাকরিটা পয়সা দিলেই পেয়ে যাবে তো বেশিরভাগ মানুষ সরকারি চাকরির থেকে বেসরকারি থেকেই বেছে নিচ্ছে এবং কিছু কিছু মানুষ তো যে পড়াশোনা ছেড়ে এখন অল্প বয়স থেকেই পড়াশোনা ছেড়ে চলে যাচ্ছে কারণ তাদের মধ্যে এই ভুল ধারণাটা তৈরি হয়েছে যে যতই পড়াশুনা করি এখন টাকা ছাড়া সরকারি চাকরি মিলবে না তো স বেসরকারি কোম্পানি সব বিভিন্ন জায়গায় বিদেশে চলে যাচ্ছে জব করার জন্য কারণ তাদেরকে তো কোনোরকমে সংসার তো চালাতে হবে তো জীবিকা আমাদের জেলাতে যেমন বেশি শিক্ষিত ব্যক্তিই হোক আর জ্ঞানবান ব্যক্তি হোক তারা যেন নিজেদের যোগ্যতায় চাকরি পাক নিজেদের সু শিক্ষাটা যেন তারা ইয়ে করতে পারে আর যারা অশিক্ষিত চাষবাস করে খায় যেন আমাদের স সমাজ যেন তাদেরকেও অনেক সাহায্য করে এবং তাদের পাশে দাঁড়ায়